হ্যালো হ্যাঁ আমি স্নেহা বুরু বলছি একটু আগে আমি স্টেশন যাওয়ার জন্য আপনার গাড়ি বুক করেছিলাম হ্যাঁ আপনি মেসেজ করে জানিয়েছেন যে আপনি পৌঁছে গিয়েছেন কিন্তু আমি আমার কথা মতো ঠিক জায়গায় এখনও দাঁড়িয়ে আছি কিন্তু আপনাকে আর না আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ আমি ঠিক বাইরেই দাঁড়িয়ে আছি আবার বলে দিই আমার স্থানটা হল আশু সহিস লেনের ঠিক পাশে একটা মন্দির আছে তার উল্টো দিকেই আমি দাঁড়িয়ে হ্যাঁ দয়া করে একটু তাড়াতাড়ির মধ্যে আসুন আমার স্টেশনে যাওয়ার জন্য তা ছাড়া দেরি হয়ে যাচ্ছে আমার ট্রেন আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ